হ্যাঁ হ্যালো দাদা আমি এই কিছুক্ষণ আগে একটা উবর বুক করেছিলাম আমি সেই সেই একজন যাত্রী কল করছি কথা বলছি হুম হুম হুম ব্যাপারটা হচ্ছে আমি উবরটি ক্যানসেল করেছিলাম কিন্তু ব্যাপারটি হচ্ছে আমি আগে থেকে আপনাকে টাকাটা অনলাইনে পেমেন্ট করে দিয়েছিলাম কিন্তু আমার কোনো একটা কারণবশত আমার ইমারজেন্সি থাকায় আমি আবার ক্যানসেল করতে হয়েছে তা আমি ওটা কীভাবে রিফান্ড পাব হুম বলুন বলুন আমি শুনছি হুম হুম হুম হুম আচ্ছা না যদি যেভাবেই হোক রিফান্ডটা তো নিতে রিফান্ড তো আপনাদের পলিসির মধ্যে আছে কারণ আমি যদি গ্রাহক সেটা ইউজ না করে এবং পরবর্তীকালে ক্যানসেল করে দেয় সেটা তো রিফান্ড পাওয়াটা অবশ্যই এ ম্যান্ডেটরি অ্যাজ পার রুল অ্যান্ড রেগুলেশন এটা তো অবভিয়াসলি ম্যাটার করে হুম হুম আচ্ছা হুম সেটার জন্য কি কোনো অ্যাপ্লিকেশন করতে হবে বা কাস্টমার সাপোর্টে গিয়ে কল করতে হবে যদি একটু বলে দিতেন তো সুবিধা হতো

আচ্ছা আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ ধন্যবাদ এটা কত দিনের মধ্যে ওটা রিফান্ড হয়ে যাবে এবং আমার সেটি উবর বা ওয়ালেটের ওলা ওয়ালেটে গিয়ে জমা হবে টাকাটা আমার তাহলে কি আমি একবার কাস্টমার সাপোর্টে গিয়ে কথা বলে নেব ও ও ও ক্যাবের ওয়েবসাইটে গিয়ে এটা ভালো হয় না হুম হুম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে